হ্যাঁ বলুন বলছি ও আপনার ম্যাডাম বাজেট কী আছে মানে কত টাকার মধ্যে ফোন চাইছেন বা কীরকম চাইছেন বলুন মানে দশ হাজার না পনেরো হাজার মানে দশ পনেরোর মাঝামাঝি তাই তো আর কনফিগারেশান কীরকম চাইছেন মোটামুটি টু জিবি র্যাম দিলে হবে না ফোর জিবি লাগবে আর যে ইন্টারনাল মেমরি কত জিবি হলে সুবিধা হবে একশো আঠাশ জিবি তাহলে ফোর জিবির একশো আঠাশ জিবি দিলে হবে রেডমি রিয়েলমির মতন ওগুলো মোটামুটি সাড়ে তেরো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকার মধ্যে মানে পনেরো হাজার টাকার মধ্যে এসে যাবে আপনার এবার আপনি ক্যাশে পুরো দিবেন না ইএমআইয়ে নেবেন হ্যাঁ ইএমআই আছে আমাদের এখানে ইএমআইয়েও করা যাবে কোনো অসুবিধে নেই একটা আপনাকে ডাউন পেমেন্ট করে দিতে হবে তারপর আপনার কি এটিএম আছে তাহলে এটিএমটা আনতে হবে আপনাকে এটিএমের মাধ্যমে আমরা যেমন ডায়রেক্ট ব্যাঙ্কে করে দেবো ওখান থেকে প্রতি মাসে মাসে আপনার কেটে যাবে আর ইএমআইয়ে নিলে কত টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে পারবেন আপনার হয়ে যাবে এবারে ধরুন ছ মাস হয় ন মাস হয় বারো মাস হয় এরকম ধরনের আপনি ইএমআই করতে পারবেন এবার যেটা সুবিধা হবে আপনার কত টাকা ক্যাশ পেমেন্ট করবেন তাহলে আপনি তিন মাস তিন চার হাজার টাকা তো আপনি তিন মাস বা চার মাসের চার মাসের মধ্যে পেমেন্ট করে দিতে পারবেন তো সেটা করলে সুবিধা হলো ঠিক আছে আপনি কবে নেবেন ডেলিভারির ব্যবস্থা বলতে কি মানে আপনি কি দোকানে এসে না আপনি পেমেন্ট করে দিবেন আমরা

তাহলে আপনি যদি চান সেরকম হলে আমার দোকানের কাউকে পাঠিয়ে দেবো আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন ওখানে গিয়ে পৌঁছে দেবে আপনি ক্যাশ তাকেও দিয়ে দিতে পারেন বা অনলাইনে দোকানের অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারেন অসুবিধার কিছু নেই হ্যাঁ সবই পাবেন কোনো অসুবিধে নেই

ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম